ভারতের খাবার যেমন ভাত ডাল রুটি সবজি আমাদের দৈনন্দিন জীবনে এটাই আমাদের চলে আর ব্যবহৃত জিনিস এগুলোই আমাদের যেমন আমাদের ভাত ডাল রুটি সবজি ছাড়াও যে এটা আমাদের করতে হয় সেটা সবজি সবজি আমাদের যে সবজি খাওয়া হচ্ছে সবজিটা খেতে গেলে আমাদের আমরা ঘরে কী করি সবজিটা আমরা চাষ করি চাষ করি আমরা আলু বেগুন এখন মানে টমেটো যেগুলো এর মধ্যে আমাদের সুবিধার মানে মধ্যে এসে যায় বেশি খাটনি হয় না তার জন্য আমাদের একটু আলু বেগুন টমেটো এই এখন ধনিয়া পাতা লঙ্কা এগুলো আমাদের ব্যবহার করা হয় কিন্তু আমাদের যে চালটাও আমাদের বানাতে হয় চালটার জন্য আমাদের ধান গাছ তৈরি করতে হয় সেই ধান চাষ মানে ফলে যখন সেই ধান হয়ে গেলে আবার ধান কাটা তোলা আমাদের এগুলো করে তার পরে আমাদের চাল তৈরি করতে হয় সেই চাল নিয়ে আমরা তার পরে ভাত বানাই ভাত বানাই অমনি সেম অমনি করে আমাদের গম গাছও ওইভাবেই তৈরি ধান গম একইভাবেই ধান গম তৈরি সবজি চাষ করি সবজি চাষ করে সেই সবজি ভাত ডাল রুটি সবজি এটাই আমাদের মানে দৈনন্দিন জীবন চলে আর মশলা যেটা মশলা আমাদের যেমন হলুদ লঙ্কা তো লঙ্কা তো চাষ মানে করছি বাড়িতে হলুদ গাছও লাগাচ্ছি আর আমাদের যে তেল নুন এগুলো আমাদের কিনতে হয় কিনে নিয়ে আসি আর আমাদের মশলা ব্যবহার এগুলো আমরা মানে বাড়িতে তৈরি করে এগুলো আবার হলুদ যেটা আমরা করছি সেই হলুদ চাষ করে আবার হলুদটা কাঁচা হলুদটা সেদ্ধ করতে হয় সেদ্ধ করে শুকাতে হয় শুকিয়ে নিয়ে তার পরে মেশিনে ফেলে গুঁড়ো করে নিয়ে আসতে হয় আমরা এইভাবে আমাদের মানে মশলাটা তৈরি করি আর তেল পোস্ত আরও কিছু মশলা যেগুলো লাগে সেগুলো আমরা কিনেই নিয়ে আসি নিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনে এইভাবেই আমরা চালাই